এই কিছুদিন আগে আমি মহাশ্বেতা দেবীর লেখা অরণ্যের অধিকার বইটি পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে একটা অরণ্য কিছু মানুষকে বাঁচতে কতটা প্রেরণা দেয় অরণ্যের অধিকার বেশিরভাগ ক্ষেত্রে আদিবাসীদের ওপর অরণ্যের যে অধিকারটা রয়েছে তার ওপরে বিশেষভাবে লেখা মহাশ্বেতা দেবীর বইটি মহাশ্বেতা দেবী আদিবাসী বলতে বিশেষ করে খেড়িয়া শবর আদিবাসীদের ওপর বিশেষ কাজ করেছিলেন তাদের যে অরণ্যের প্রতি ভালোবাসা তারা যে বনে জঙ্গলে বসবাস করে তাদের বনের যে বনে থেকে বন জঙ্গল থেকে তাদের যে খাদ্য সংগ্রহ করে তার ওপর বর্ণনা করে তিনি অনেক লিখেছিলেন তিনি খেড়িয়া শবরদের পাশেও দাঁড়িয়েছিলেন কিন্তু অরণ্যের অধিকার বইটিতে শুধুমাত্র তাদের কথা উল্লেখ না করে সব অরণ্য কেন্দ্রিক মানুষ যারা বনে বনের ধারে বসবাস করে তাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে সেই বিষয়ে তিনি বইটি লিখেছিলেন